কাজের জায়গাতে কঠিন পরিস্থিতি তো আসবেই কোনো কাজ করতে গেলে অবশ্যই বাঁধার সম্মুখীন তো আমাদেরকে হতেই হবে তো কঠিন পরিস্থিতি কে সামাল দিয়ে আমাদের সেই কাজটা আবার ঠিকমতো করে করতে হবে তো কঠিন পরিস্থিতি আসলে আমি আ নিজে যতটা পারি চেষ্টা করি আ কঠিন পরিস্থিতি সামলানোর জন্য কিন্তু একেকটা পরিস্থিতি এতটাই কঠিন হয়ে পড়ে যখন সামলানোটা নিজের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়ে তখন আমি আ আশেপাশে যেখানে কাজ করি সেখানে আশেপাশে বন্ধুবান্ধব আ বা যারা রয়েছে তাদেরকে তাদের কাছ থেকে সাহায্য নিই সে ছোট বড়ো হোক যেই হোক তাদের কাছ থেকে সাহায্য নিই আ এভাবেই আমি আমার কঠিন পরিস্থিতিগুলো সামলাই এবং যারা হচ্ছে এইধরনের কঠিন পরিস্থিতির মধ্যে থাকে এবং তাদেরকেও সেখান থেকে উদ্ধার করবার চেষ্টা করি